আমার এমন একটা গ্রহ বলতে বা তারা বলতে যে শনি শনির যে বলয়চক্র রয়েছে যেটা আমার আমি নিজের চোখে হয়তো ওটা থ্রি ডি মডেলে দেখেছিলাম যেটা খুব আমার ভালো লাগছিল আর যে বলয়চক্রটা ঘুরে যে একটা গোল গোল করে ঘুরতে থাকে বলয়চক্রের অবস্থাতে নানা ধরনের যে গ্রহগুলো রয়েছে যেটা শনিকে ঘিরে থাকে চারিদিকে এবং তারা এই শনির গ্রহের আকর্ষণের কারণে তারা এই বলের চাকতির মধ্যে ঘুরতে থাকে এবং সেখানে রাত দিন হতে থাকে এবং তারা এই শনি থেকে ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যেতে পারে না এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এই জন্য আমার শনি গ্রহটার মানে আকার দেখতে খুব ভালো লাগে